আমি কয়েকজন পর্যটকদের নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার বিষ্ণুপুরে ঘুরতে নিয়ে গিয়েছিলাম সেখানে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে এবং অনেক সংস্কৃতি রয়েছে এবং অনেক অজানা তথ্য রয়েছে আমার সঙ্গে যারা গিয়েছিল তারা সম্পূর্ণই তাদের কাছে ছিল সেটা অজানা জায়গা এবং তারা সেই জায়গাটার সম্বন্ধে কিছুই জানতো না আমি তাদেরকে নিয়ে গিয়ে অনেক ঐতিহাসিক স্থান দেখিয়েছি এবং অনেক অজানা তথ্য়ও দিয়েছি সেখান থেকে আমাকে একজন জিজ্ঞেস করে যে এখানে মানুষজনদের এত ভালো হাতের কাজ কীভাবে হয় আমি তাকে উত্তর দিই যে এটা হচ্ছে আমাদের দেশের সংস্কৃতি অনেক আগের বছর থেকে অনেক প্রজন্ম থেকে এই সংস্কৃতি চলে এসেছে তার জন্য এখানকার মানুষজন এত ভালো হাতের কাজ করে উঠতে পারে এটা আমাদের দেশের একটা সম্পদ এবং এখানকার মানুষজন যে এত ভালো হাতের কাজ করে উঠতে পারে সেটা হচ্ছে শুধু মাত্র আমাদের সংস্কৃতির কারণেই